আমি ফ্লিপকার্ট থেকে একটা ব্লুটুথ হেডফোন নিয়েছিলাম বোট কোম্পানির তো যখন মাল এসেছিলো মালটা ভালো ছিলো ও তো দিয়ে কিছু দিন ব্যবহার করি এখনো প্রোডাক্টটি হচ্ছে আমার ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে কিন্তু বেশি দিন নয় ওই মা মাস ছয়েক হয়েছে তো তারপর থেকে একটু অসুবিধা দেখা দেওয়া শুরু করে কী না চার্জ দিলে চার্জটা হতে চাইছে না এমনি যে বেশিক্ষণ টা টাইম দিয়ে চার্জ দিই একই সমস্যা চার্জটা হতে চাইছে না যে কোনো প্রকারে সামান্য পরিমাণ চার্জ হওয়ার মতো হয় বাকি সমায় আবার বন্ধ হয়ে থাকে এবং আমি যে হেডফোনটা কানেক্ট করছি ফোনের সাথে সেটা রেখে দিলে অটোমেটিক বন্ধ হয়ে যাওয়ার কথা সেটা আমাকে ম্যানুয়ালি বন্ধ করতে হচ্ছে তবেই একমাত্র বন্ধ হয় আর সেই জন্যে আমি এটা ব্যবহার করা একটু কমিয়ে দিয়েছি এবং আমি যে আশা করে ফ্লিপকার্ট থেকে এটা কিনেছিলাম আমার সেই আশাটা পূরণ হয় নি এবং আমি স্যাটিসফায়েড নই